আমি সাধারণত বাড়ির আশেপাশে ঘুরতে গেলে টোটো নিয়েই যাতায়াত করি আর বাইকেও যাতায়াত করা হয় একটু দূরত্বে গেলে বাইকে বা বাজারঘাটে গেলে বাইকে টোটো এ দুটোই বেশি ব্যবহার করি এছাড়া ঘণ্টাখানেকের রাস্তা যদি থাকে তাহলে আমরা কোনো সময় সরকারি বাসে যেয়ে থাকি বা ভাড়ার গাড়ি করেও যেয়ে থাকি আর তার চেয়ে দূরে যদি যাতায়াত করতে হয় তাহলে আমরা বেশিরভাগই ট্রেনের ট্রেন গাড়িতেই যাতায়াত ট্রেনেই যাতায়াত করি যেমন যদি মাঝে মাাঝেই আমাদের এখন কলকাতা যেতে হয় তাহলে তো ট্রেন ট্রেনে করেই যাতায়াত করা হয় কিন্তু তার বেশি দূরত্ব যদি আমরা যাই তাহলে তখন আমরা প্লেনে করেই যাতায়াত করি আর আমরা ডুয়ার্স এলাকায় থাকি যেহেতু সেহেতু আমরা মাঝে মাঝেই বিকেল হলে বা বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা একটু বাইকে করে ঘুরতে যাই আর এই বাইকে ঘুরতে যাওয়ার যাই বলেই আমাদের যে এই ডুয়ার্সের অপরূপ দৃশ্য এবং সবুজে ঘেরা বনভূমি তা আমরা এম মানে এত সুন্দরভাবে উপভোগ করতে পারি সেটা বলার নয় যে এবং কখনও এমনও হয়েছে কখনও যেতে যেতে আমরা অনেক বানর রাস্তার মধ্যে দেখতে পেয়েছি ময়ূর পেখম তুলে ধরা ময়ূর দেখতে পেয়েছি সে যে কি অপরূপ দৃশ্য তা বলে বোঝানো যাবে না এবং ডুয়ার্সের এই প্রাকৃতিক দৃশ্যগুলি একমাত্র আমরা বাড়ির কাছে থাকি এবং বাইকে যেহেতু আমরা যাতায়াত করি তাই আমরা প্রচণ্ডভাবে এগুলো উপভোগ করে থাকি এবং সেটা আমাদের মনকে ভীষণভাবে আপ্লুত করে